আমি রান্না করতে অনেক ভালোবাসি তাই অনেক অনেক সময় আমি বাড়িতে নিজের থেকেই রান্না করি আমার রান্না করতে অনেক ভালো লাগে রান্না করাটা আমার খেতে অনেক ভালো লাগে সেই কারণে আমি বেশিরভাগ অনেক সময়ে রেস্তোরাঁ যাই রেস্তোরাঁয় গিয়ে নিয়ে ওখানে যেগুলো থাকে অনেক খাবার নতুন নতুন খাবার সেইগুলো খাই তারপরে সেইগুলো আমি বাড়িতে এসে বানানোর চেষ্টাও করি যে যেগুলো অনেক খাওয়ার আছে যেগুলো আমি বানাতে জানি না সেগুলো আমি অনেক সময় ইউটিউব থেকে দেখে নিয়ে সেগুলো শিখি ইউটিউব থেকে দেখে দেখে অনেক রকমের খাবার বানাতে আমি শিখেছি আর অনেক খাবার আমি বানাতে অনেক পছন্দ করি আর আমার পছন্দের খাবার হল বিরিয়ানি মোমো আরও অনেক কিছু আছে এইগুলো আমাকে অনেক বেশি ভালো লাগে আর বিরিয়ানিটা আমাকে এই জন্যেই ভালো লাগে কারণ সেটার মধ্যে যে জিনিসগুলো দেওয়া থাকে যেমন মাংস তার চালটা লম্বা চাল অনেক ভাল লাগে খেতে আর আমার আমার রান্না শিখতে অনেক ভাল লাগে আমার আর পছন্দের রান্না হল আমার সব থেকে যে রান্নাটা আমি পছন্দ করি রান্না করতে সেটা হল চাউমিন কারণ চাউমিন রান্না করতে অনেক সোজা সোজা সোজা লাগে অনেক সহজেই চাউমিন তৈরি হয়ে যায় তাকে বানানোর জন্য চাউমিনটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে অনেকগুলো ভেজিটেবলকে ভেজে নিয়ে তারপরে ওটাকে কড়াইতে দিয়ে নিয়ে তাকে একটুখানি ভাজাভাজির পরে সস মস দিয়ে নিয়ে সস দিয়ে তারপরে ওটাকে নামিয়ে নিয়ে দিয়ে দিলেই হলো চাউমিন বানাটা তাও অনেকটা সোজা